সরকারি অধীনে প্রয়াত স্বাস্থ্য পরিষেবার মান খুবই ভালো এখন আগেকার তুলনায় সরকারি স্কিমগুলোতে অধীনে স্বাস্থ্য পরিষেবার মান খুবই ভালো হ্যাঁ আমি সরকারি হাস্পে হসপিটাল বা সরকারি অন্য অন্য কেন্দ্রগুলো বা সেন্টারে যেতে পছন্দ করি হাসপাতালের পরিবেশ এখন আগেকার তুলনায় সত্যিই অনেক ভালো ডাক্তারের চিকিৎসা এখনকার ডাক্তারগুলো আগেকার তুলনায় অনেক ভালো চিকিৎসা করে মানুষকে মানুষের সাধারণ মানুষের যত্ন নেন এবং তারা রোগীদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেন

এই না ডাক্তারের পাশাপাশি নার্সিং সুবিধা যেটা এখন খুবই খুবই গুরুত্বপূর্ণ ডাক্তারের পাশে নার্সরাও খুবই সুবিধা খুবই ই সুবিধা দিচ্ছে সাধারণ রোগীর বা মানুষের সাধারণ রুগীকে নার্সরাও অনেক দেখভাল করছে আর সরকারি হসপিটালে বা সরকারি যে কোনো কেন্দ্রে এখন আমরা ফিরি চিকিৎসা পাচ্ছি ফ্রির চি ফ্রি সব কিছু ওষুধপত্র সব কিছুই আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি সরকারি ই কেন্দ্রগুলিতে